আমি তিন থেকে চার বছর আগে আমার একটি বান্ধবীর বাড়িতে তাদের ফুলের বাগান দেখে উৎসাহ পেয়েছিলাম এবং বাগান তৈরি করার কথা ভেবেছিলাম তো আমার বাড়িতে যেখানে যেই জায়গাটা অপরিষ্কার অবস্থায় ছিল সেই জায়গাটাকে পরিষ্কার করে সেইখান সেই বান্ধবীর কাছ থেকে জেনে যে কী কী করলে সেই বাগানটা সেইরকম তাদের মতো হবে তো সেখানে জেনে সেই রকম সেই অনুযায়ী কাজ করে সেই জায়গাটা পরিষ্কার করে জল টল দিয়ে তারপর চারাগাছ বসানো হয়েছিলো এবং চারাগাছ সবসময় খেয়াল রাখা হতো যেন কোনো পশুপাখি যেন না কিছু ক্ষতি করতে পারে এরপর এটি জল দিয়ে যখন বড়ো হয়ে গেল তখন সেখানে ফুল ফুল হল এবং তাদের বাগানের মতোই মানে হল